কোভিড নাইন্টিন মহামারী যখন করোনা হয়েছিল কুড়ি একুশ সাল সেই সময় মহামারী চারদিকে এত প্রভাব বিস্তার করেছে ঘরে ঘরে মহামারী আমাদের প্রত্যেকটা মানুষকে বেরোনো বারণ ছিল এমনকি নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছিল যে এই সময় দোকান খোলা থাকবে দুজনের বেশি তিনজন যেতে পারবে না এই সব কারণের জন্য এমনকি বিভিন্ন মানুষের আশেপাশে অনেকেই আক্রান্ত হয়েছেন এবং তারা মারাও গিয়েছেন এই পরিস্থিতিতে আমাদের এলাকায় যেসব ভ্রমণের জায়গা এমনকি পর্যটন কেন্দ্র ছিল সেগুলো আমাদের বন্ধ করে দেওয়া হয় এবং এই বন্ধ করার জন্য আমাদের খুব সেখানকার লোকেদের পর্যটন ব্যবসায়ীদের এবং ভ্রমণ যারা করাতেন গাইডস যারা গাইড করে নিয়ে যেতেন তাদের কাজকর্ম সবই চলে যায় হ্যাঁ তারা এমন পরিস্থিতি খাবা ব্ খাবারের অসুবিধা তাদের গ্রাম তাদের বাড়িঘর সবই প্রায় যতটুকু সামর্থ্য ছিল সোনা গয়না এমনকি এগুলোও বিক্রি করতে হয়েছে তাদের খরচা চালাবার জন্য এমনকি বড় বড় হোটেলগুলোও বন্ধ হয়ে যায় আমাদের যেসব পার্ক তার পরে নিকো পার্ক আশেপাশে যেসব রয়েছে সেগুলো সবই প্রায় বন্ধ হয়ে যায় এই মহামারী আমাদের ভীষণভাবে প্রভাবিত করেছে এরকম দিন আমাদের কাছে প্রতিটা মুহূর্ত যেন একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে